আমার বাড়িতে দুটো বাইক আছে তো আমার বাড়িতে আমি সব সময়ের জন্যে আমার বাড়ি দুটোর খুব যত্নভাবে আমি রাখি যেমন সকালে উঠে আমি গাড়ি দুটোকে ভালো করে জল দিয়ে ধুয়ে মোবিল দিয়ে মুছি এবং টুকিটাকি আমার বাইকের এক্সপ্রেস যেরকম চালানোর একটা অভিজ্ঞতা আছে সেরকম বাইকের কাজের টুকিটাকি আমার জানা আছে তো সেই ক্ষেত্রে আমি বাইকটা খুলে ভালো করে রিওয়াশ করে দিই এবং মোবিল গ্রিস লাগিয়ে দেিই তো সেই হিসাবে আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে আমি বাইকটাকে ধুই বা প্রতি সপ্তাহে আমি বাইকটাকে খুলে রিওয়াশ করে আবার গ্রিস মবিল করে রাখি সেই ক্ষেত্রে আমার একটা বাইক হচ্ছে গিয়ে এখান থেকে প্রায় পঁচিশ বছর পুরাতন হয়ে গেছে প্রায় আমার বয়সের সমান আমার বয়স এখন সাতাশ বছর তো বাইকটা এখনও পর্যন্ত গিয়ে দেখে সে বলে নতুন তো ওই বাইকের পরিচর্যা আমি করে থাকি সেই ক্ষেত্রে এখন যে মূল্য আমাকে দেবে দিতে চাইছে লোকে আমাকে সেই নতুন দরেই আমাকে কিনতে চাইছে কিন্তু বাইকটা একটু পুরাতন হয়ে যাওয়ার গেছে কিছু দর কমে গিয়েছে কিন্তু সেভাবেই নতুন আছে তাই বাইকে কোনো আমার যত্ন নেওয়ার ফলে বাইকে কোনো অসুবিধা হয় না আর যত বা কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমি ঠিক করে ফেলি নিজে থেকেই এর ফলে আমার মেকানিকের কাছে বেশি খরচা দিতে হয় না এ হলো আমার বাইকের পরিচর্চা হ্যাঁ আরেকটা জিনিস আমরা দেখা যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই বা আমরা নিজেরা মনে করি আমরা বন্ধুবান্ধব মিলে বা আমাদের ফ্যামিলি ছেলে মেয়ে মা বাবা ভাই ভক্কর মিলে এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক দূরেের ট্যুর করতে আমরা ভালোবাসি অনেকে লাইসেন্সের ক্ষেত্রে আমরা অনেক দূরে যেতে পারি না কিন্তু আমার সে ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমার লাইসেন্স আছে তো সেই জন্যে আমরা একদিন মনে করলাম সুন্দরবনে বেড়াতে যাবো বা আমি মনে করলাম কাশিতে বেড়াতে যাবো তো সত্যিই আমাদের এক থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় একটা বাইকে যে বেড়ানো যে একটা অভিজ্ঞতা আর এতটাই যে মানে আনন্দদায়ক খোলামেলা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো একটা বাইকে বাতাসের একটা হাওয়া প্রাকৃতিক একটা সৌন্দর্য আলাদা একটা অভিজ্ঞতা আর আলাদা একটা আনন্দ অনুভূতি তো সেই ক্ষেত্রে আমাদের খুবই একটা আনন্দ আনন্দ লাভ করি তো আমরা একদিন মনে করলাম আমরা কাশিতে যাবো সত্যি আমার ফ্যামিলিকে নিয়ে দুটো বাইক ছিলো আমার দুটো বাইক নিয়েই আমি বেরিয়েছি আমরা ঘুরে এলাম এতটা আনন্দ পেলাম যে বাইকে সে কল্পনাই করা যায় না কিন্তু আমরা এর আগেও কিন্তু গিয়েছি তাছাড়া গাড়িতে কিন্তু সেই আনন্দ কিন্তু আমরা পাইনি লাচুং গিয়েছি অনেক জায়গা বেড়াতে কিন্তু সে আনন্দ আমরা পাইনি কিন্তু বাইকে যাওয়া লংভি ট্যুর করা একটা ভীষণ বড়ো একটা আনন্দ ভীষণ একটা আনন্দ সে আনন্দ আপনি না গেলে কোনো দিন ধারণাই করতে পারবেন না হ্যাঁ কোনো কোনো জায়গায় আমাদের বাইক চালাতে চালাতে অনেক দূরে যেত তো আমাদের ক্লান্ত হয়ে পড়তাম তো সেই কারণে আমরা এক জায়গা থেকে আরে জায়গায় গিয়ে এক জায়গায় রেস্ট নিতাম বা একটা ধাবা বলেন বা যে কোনো জায়গায় রেস্টুরেন্টে গিয়ে আমরা ওর অপেক্ষা করতাম গিয়ে সেখানে খাওয়া দাওয়া বলেন বা একদিন রেস্ট রেস্ট নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়তাম সেই হিসাবে আমাদের একটু ক্লান্ত হয়ে যেতাম তো ক্লান্ত হওয়ার পরে আমরা রেস্ট নিয়ে নিতাম তো অসুবিধা কোনো কিছু হতো না তো এই করে করে করে করে আমরা সেই জায়গা থেকে আমরা ঘুরে চলে এলাম কিন্তু এই যে একটা আনন্দ অনুভূতি সে আপনি না গেলে বা না করলে কোনো দিন অনুভব করতে পারবেন না হ্যাঁ এটাও হতে পারে এই লং ট্যুর করতে যতটাই ভালো ততটাই দুর্ঘটনার বিষয় হতে পারে যেরকম দেখা যাচ্ছে আমরা লং ট্যুর করতে গেলাম হাই রোডের মধ্যে চলে গেলাম যখন আমরা হাই রোডে যাবো তখন বড়ো বড়ো গাড়ির সঙ্গে আমাদের সম্মুখিত হতে হয় বাস লরি বিভিন্ন ধরনের বড়ো গাড়ির সঙ্গে আমাদের সম্মুখিত হতে হয় সামনাসামনি হতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকা উচিত তাই তার জন্য আমাদের নিজের যতটাই সতর্ক থাকা উচিত ততটাই আমাদের পরিচর্চা করা উচিত নিজের প্রতি যেমন আমাদের দরকার হেলমেট আমাদের দরকার গার্ড আমাদের জ্যাকেট বা বিভিন্ন ধরনের সরঞ্জাম যা আমাদের রক্ষা করে হাই রোডে চলার ক্ষেত্রে এইগুলোর প্রতি আপনি যদি সতর্ক থাকেন তা হাই রোড আপনার জন্যে আর লং ট্যুর আপনার জন্যে খুব সুন্দর জিনিসের খুব সুন্দর অনুভূতি হয়ে উঠবে